আমি একটি দলের জন্য রান্না করেছিলাম সেখানে রান্না করেছিলাম খিচুড়ি আর বাঁধাকপির ঝাল আমি সে দলটির রান্না করেছিলাম একটি সরস্বতী পুজো উপলক্ষে সেই উপলক্ষে আমি এ রান্নাটি চালু করেছিলাম রান্নাটি চালু করে সেখানে খিচুড়ি বাঁধাকপির ঝাল রান্না করেছিলাম ওই দলের মানুষরা সব রান্না খেয়ে বলেছিল যে না রান্নাটি খুব দারুণ হয়েছে আর সরস্বতী পুজোর সময় খিচুড়ি বাঁধাকপির ঝালটাই সব ছেলেমেয়েই ভালোবাসে আর দলের লোকও বলেছিল না আর ওই সরস্বতী পুজো উপলক্ষে রান্নাটা কর রান্নাটা করলে ভালো হবে আমি তাই ওই দলের লোককে বলেছিলাম ঠিক আছে যে আমি সরস্বতী পুজোর উপলক্ষে রান্না করব দলের হয়ে তাই আমি দলের হয়ে রান্না করেছিলাম তাই সকলে বলেছিল যে না রান্না দারুণ হয়েছে আমি নিজের হাতে প্রথম খিচুড়ি বাঁধাকপির ঝাল রেঁধেছিলাম তাই খেয়ে প্রত্যেক দলের দলের যত আমাদের দশ জন সদস্য ছিল দশ জন সদস্যই বলেছে না রান্না দারুণ হয়েছে রান্নার কোনো তুলনা দেওয়া যাবে না আর খিচুড়িটাও দারুণ হয়েছে আমি তাই সরস্বতী পুজোটা আসবে বলেই ওই সে উপলক্ষে রাঁধব বলেই ওনাদেরকে বলেছিলাম যে সরস্বতী পুজোর উপলক্ষে আমি এই দলটি তোমাদের এই দলটির আমি রান্না করতে চাই তাই ওরা আমাকে বলেছিল ঠিক আছে এ সরস্বতী পূজার সময় খালি আমাদের তুমি খিচুড়ি আর বাঁধাকপির ঝাল রান্না করে দেবে তাই আমি বলেছিলাম ঠিক আছে সরস্বতী পুজোর দিন না হলে আমি তোমাদেরকে খিচুড়ি আর বাঁধাকপির ঝাল রান্না করে দেব